পূর্ববর্তী সময়ের তুলনায় উল্লেখযোগ্য উন্নয়ন বলতে আমাদের এখান আমাদের আমরা এখানে বসবাস করি সেই গ্রামের কথাই বলছি পূর্ববর্তী সময়ের তুলনায় আগে যেমন মাটির বাড়ি ছিল এখন সেখানে আবাসন যোজনার জন্য বেশিরভাগটাই পাকা বাড়ি হয়ে গেছে হ্যাঁ এখনও কিছু কিছু মাটির বাড়ি বাকি আছে কিন্তু সেখানে উন্নয়ন হয়েছে জল সরবরাহ আগে আমাদের এখানে শুধু কুঁয়া ছিল কুঁয়ো যেই কুঁয়োত কুঁয়োতে কুঁয়োর জল পানীয় হিসেবেও ব্যবহার করা হত এবং সারাদিন দৈনন্দিন কাজেও এই কুঁয়োর জলই ব্যবহার করা হত সেটা যেমন জল সরবরাহের ব্যবস্থা করেছে আমাদের এখানে সজল ধারা বসিয়েছে বাড়িতে বাড়িতে কল গেছে এর ফলে এই মানে এই যে খাবার জল বা পানীয় জল বা আমাদের দৈনন্দিন জীবনের জল পানীয় জল হিসাবে আমরা ওই জন্য মাটির নীচের জল খুবই সহজে ব্যবহার করতে পারি অবকাঠামো বলতে আমাদের এখানে অনেকটা উন্নয়ন হয়েছে ইলেকট্রিক যেমন আগে ছিল না এখন ইলেকট্রিক এসেছে সমস্ত রকম উন্নয়ন হয়েছে ইলেকট্রিক এসেছে আগে সব নানারকম জায়গায় শু মাটির ঘর আর নানারকম ঘর ছিল সেটা এখন পাকা ঘরে পরিণত হয়েছে